পশ্চিমবঙ্গে প্রাচীন শিল্পের মধ্যে লৌহ ইস্পাত শিল্প একটি অন্যতম শিল্প পশ্চিমবঙ্গে দুর্গাপুর ও বার্নপুর কুল্টির লৌহ ইস্পাতের প্রধান কারখানাগুলি গড়ে উঠেছে লৌহ ইস্পাত শিল্পের স্বাধীনতা লাভের পর দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার মধ্যে পশ্চিমবঙ্গের দুর্গাপুরে লৌহ ইস্পাত কারখানা গড়ে উঠেছে যা দুর্গাপুর স্টিল প্ল্যান্ট নামে পরিচিত এই লৌহ ইস্পাত কারখানার শিল্প গড়ে ওঠার কারণ হচ্ছে পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পশ্চিম ভাগে রানীগঞ্জ অন্ডাল দেশের দিশেরগড় প্রভৃতি জায়গায় প্রচুর পরিমাণে কয়লা পাওয়া যায় তাছাড়া ভারতের বৃহত্তম কয়লাখনি ঝরিয়া পশ্চিমবঙ্গে লৌহ ইস্পাত শিল্প কারখানার নিকট নিকটবর্তী হওয়া তা লৌহ ইস্পাত শিল্পের উন্নতিতে অসুবিধা করে হয়েছে ঝাড়খণ্ডে এছাড়াও দুর্গাপুরের তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহ করা হয় পশ্চিমবঙ্গে লৌহ ইস্পাতের কিছু সম্ভাবনা আছে যেমন উন্নত মানের কোকিং কোলের অভাব দেখা যায় আধুনিক প্রযুক্তির অভাব দেখা যায়